পশ্চিম পশ্চিমবঙ্গের প্রধান ধর্মীয় দর্শন হলো যেমন আমাদের কালীঘাটের মন্দির কালীঘাটের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির বীরভূমের ইস্কন আর বীরভূমের তারাপীঠ বীরভূমের তারাপীঠ ওখানে বীরভূমের তারাপীঠ ওখানে আমি গিয়েছি ওই জায়গাটা খুব সুন্দর আর দেশ বিদেশ থেকে ওখানে অনেক মানুষ ঘুরতে আসে জায়গাটা খুব সুন্দর ও দক্ষিণেশ্বরে মন্দিরও ওখানে খুব সুন্দর আমি শুনেছিলাম আমাদের এখান থেকে অনেক ঘুরতে গিয়েছিলো ওখানেই আমি শুনেছিলাম ওরা এসে বলছিলো আর মুসলিমদের আর মুসলিমদের কলকাতায় না কলকাতায় নাখোদা মসজিদ আছে ওখানে নাকি রোজার সময় নাকি খুব সুন্দর খুব সুন্দর খাবার বানাই মুর্শিদাবাদের হাজারদুয়ারি হাজারদুয়ারিতেও ওখানে আমি ঘুরতে গিয়েছিলাম আমি আমার ফ্যামিলির সঙ্গে ওখানেও ঘুরতে গিয়েছিলাম মুর্শিদাবাদে হাজার দুয়ারিতে ওখানে আমি আমার ফ্যামিলির সঙ্গে ঘুরতে গিয়েছিলাম মুর্শিদাবাদে কাটরা মসজিদ মুর্শিদাবাদের কাটরা মসজিদ হয়ে যায় ওই মসজিদটা খুব মসজিদটাও খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে ওখানে আমি আমার স্কুল ছুটি হয়ে গেছিলো আমি আমার বাড়ির ফ্যামিলি অনেক অনেকে অনেক সাথে অনেকের সাথে ঘুরতে গিয়েছিলাম ফ্যামিলির সঙ্গে ঘুরতে গিয়েছিলাম আর মুস আর নখোদা মসজিদ আছে ওখানে ওখানে আমি অনেকবার ঘুরতে গিয়েছিলাম আর আমাদের আমাদের এই দক্ষিণেশ্বরে মন্দির দক্ষিণেশ্বরের মন্দির বীরভূমের ইস্কন ওখানেও ওখানেও অনেকবার ঘুরতে গিয়েছি কালীঘাটের মন্দির ওখানেও গিয়েছিলাম মুসলিমদেরও কলকাতায় নাখোদা মসজিদে ওখানে ওখানে ঘুরতে গিয়েছিলাম